হ্যাঁ আমার এমন একটা সময় এসেছিলো যে আমার দুটোই জরুরি কাজ একদিকে আমার বাবা অসুস্থ হসপিটালে ভর্তি আর একদিকে আমার স্কুলে এক্সাম তো আমি বাবাকে হসপিটালে ভর্তি করিয়ে কাজগুলো একটু হলেও সেরে আমি স্কুলে যাই তাড়াতাড়ি করে স্কুলে যাই স্কুলে গিয়ে আমি পরীক্ষাটা দি পরীক্ষাটা দিয়ে আসার পরে আবার সঙ্গে সঙ্গে হসপিটালে আসি বাবাকে দেখতে কারণ সেই টাইমে আমাকে বাবার পাশেও থাকতে হবে আমার পরিবারের পাশেও থাকতে হবে এবং আমার নিজের জীবনটাও আছে কারণ সেখানে আমার পরীক্ষা ছিল স্কুলের অ্যানুয়াল পরীক্ষা তো সেখানেও আমাকে অ্যাটেন্ড হতেই হতো উপস্থিত হতেই হতো তো সেইরকম ভাবেই আর কি হয়েছে আমি তখন দুজনেরই দুটোই কাজ সামলেছি হ্যাঁ সবটা না হলেও আমি দুটো কাজই একটু একটু করে সামলে নিয়েছি